হ্যাঁ বল আমি ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ ওরাও ভালো আছে হ্যাঁ চল পরীক্ষার পর তো একবারও বার হওয়া হয়নি চ তাহলে শিকারা পয়েন্ট যাব

আর তারপর সূর্য মন্দির যাব হ্যাঁ আর পয়লা বৈশাখ আসছে চ কিছু কেনাকাটাও করে আসি আমি ভাবছি চুরিদার কুর্তি কিছু কিনব আচ্ছা ঠিক আছে আর আর কি কি করবি বল হ্যাঁ খাওয়া দাওয়াও করব কোথায় কোথায় যাবি বল আচ্ছা আর কি কি খাবি বল অনেকদিন ফুচকা খাইনি আগে ফুচকা খাব ঠিক আছে তারপর ঠেক তারপর ঠেকে কি খাবি বল ঠিক আছে ওখানে বসেই ঠিক করব হ্যাঁ বাড়ি থেকে বেশি বার হওয়া হয় না না এখনো কোনো টিউশানে তো ভর্তি হইনি আর শোন অন্য কিছু বান্ধবীদের ডেকে নেব আর সুস্মিতাকেও ডাকব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবার সাথে দেখা হবে তাহলে ঠিক আছে চল রাখছি আমি স্নান করতে যাচ্ছি তাহলে পরে কথা হবে কোনোদিন